আমনি কি নতুন ব্যবসা শুরু করার সাথে জড়িত অনুষ্ঠানিকতাগুলি বর্ণনা কত্তে পারেন হ্যাঁ নতুন ব্যবসা শুরু করার সময় সবাই অনুষ্ঠান করে যাতে সে অনুষ্ঠানের ফলে ব্যবসাগুলো ভালো চলে যেমন ধরুন আমিও একটা ব্যবসা খুলেছিলাম আমার একটা নয় দুটো ব্যবসা আছে তার ব্যবসা খোলার কিছু দিন পরে আমি সেই অনুষ্ঠান করেছিলাম যাতে সেই অনুষ্ঠানের মাধ্যমে আমার তারপরে যে ব্যবসা করা যেমন দারুণ বলে ভালোভাবে চলে কিন্তু আমারও একটা বন্ধু এবং আরও কয়েকটা আত্মীয়স্বজন ছিল তারাও ব্যবসা খুলেছিল তাদের ব্যবসায় তারাও অনুষ্ঠান করেছিলো আমাদেরকেও বলেছিলো তায় অনুষ্ঠানে যাওয়ার জন্য কিন্তু আমরাও গিয়েছিলাম সে অনুষ্ঠানে আমিও জড়িত ছিলাম এটাই হল তার বর্ণনা আমনি কি মনে করেন ব্যবসা শুরু করার জন্য একটি বড়ো মূলধনের প্রয়োজন হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে বড়ো মূলধনের কারণ ব্যবসা কোনো কিছু ব্যবসা শুরু করার সময় আর্থিক দিক থেকে ভালো মন্দ টাকা মূলধনটা প্রয়োজন আর্থিক কম হলে আর্থিক দিক থেকে যদি সে খারাপ হয় তাহলে তার ঠিকমতো ব্যবসা শুরু করা হবে না বা ভালোভাবে চলবে না সে যদি আর্থিক দিক থেকে বা মূলধনটা তার বেশি হয় বড়ো হয় তাহলেই সে ভালো ব্যবসা চালাতে পারবে কারণ বড়ো মূলধন থাকলে সে বেশি বেশি মাল তুলে এনে রাখতে পারবে যাতে ভালোভাবে বিক্রয় হয় যাতে সে ব্যবসাটা ভালো চলে এই হচ্ছে